হ্যালো হ্যাঁ দাদা আপনি রমেশ মজুমদার কথা বলছেন হ্যাঁ আমিই আপনার ক্যাবটা বুক করেছিলাম হ্যাঁ দাদা আমি দু ঘন্টা হয়ে গেলো দাঁড়িয়ে রয়েছি এখনো পর্যন্ত তো আপনি ক্যাবটা নিয়ে এলেন না কী হয়েছে এটাই আমি জানতে চাইছি এতো দেরি কেন হয়ে গেলো আমি কখন থেকে অপেক্ষা করছি আমাদের এখানে বাস স্ট্যান্ডে আপনি একটু তাড়াতাড়ি আসুন হ্যাঁ আমি বাড়ি থেকে বেরোনোর আগে এক ঘন্টা আগে আমি ক্যাবটা বুক করেছি হ্যাঁ আমি এক ঘন্টা ধরে এখন দাঁড়িয়ে রয়েছি মানে বলতে পারেন আপনার ক্যাবটা বুক করার দু ঘন্টা হয়ে গেলো আপনি এখনো আসছেন না হ্যাঁ তো আপনি তো সেটা একবার আমায় ফোন করে জানাবেন যে আপনার গাড়িটা খারাপ হয়ে গেছে রাস্তায় সেটা আপনি ঠিক করাচ্ছেন এই জন্য দেরি হবে তাহলে আমি সেই বুঝে বাড়ি থেকে বেরোতাম এখন এই রোদ্দুরের মধ্যে আমার এক জায়গায় যাওয়া আছে একজন ইনভিটেশন একটা বাড়িতে দেখুন এইভাবে করলে তো দেরি হয়ে যায় না আমার সাথে আমার বাবা মাও রয়েছেন এক ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি তারপরে কখন থেকে ফোনও করছি আপন ফোনও রিসিভ করছেন না না না দাদা এটা করলে হয় না প্লিজ একটু তাড়াতাড়ি আসুন আর কতক্ষণ লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে পনেরো মিনিট ওয়েট করছি প্লিজ তাড়াতাড়ি আসুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ যে ঠিকানাটা আছে ওখানেই একদম আমি ওই বাস স্ট্যান্ডের সামনেই দাঁড়িয়ে রয়েছি হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি আসুন রাখলাম আমি হুম